না আমি মনে করি না মহাবিশ্বের অন্য কোনো গ্রহে প্রাণ আছে কারণ এখনো সেরকম কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় নি তো সে কারণে মনে করি না যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণ আছে কেউ কেউ দাবি করেন মঙ্গল গ্রহণে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে কিন্তু আমার মনে হয় না কারণ সঠিক কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা এখনো কারণ পাওয়া যায় নি কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করা সম্ভব না তো প্রাণের অস্তিত্ব একমাত্র মহাবিশ্বেতে পৃথিবীর পৃথিবী গ্রহেই আছে আমার মনে হয় না মঙ্গল গ্রহে কোনো বা কোনো অন্য কোনো গ্রহে প্রাণ আছে প্রাণ থাকলে এতোদিন সেগুলো সব জানা যেতো বা আমাদের সামনে আসতো আমাদের কোনো সামনে কোনো কিছু উদ্ঘাটিত এখনো হয় নি তো প্রাণের কোনো আসার কোনো চাহিদা আমরা পৃথিবীর সাথে মেলামেশার কোনো চাহিদা পাই নি যদি সেরকম প্রাণ থাকতো তাহলে অবশ্যই জানা যেতো তাদের অস্তিত্ব পাওয়া যেতো তাদের পৃথিবীর সাথে মেলামেশা করার একটা হয়তো মেলবন্ধন তৈরি হতো বা যোগাযোগ তৈরি হতো তো সেখান থেকে আমরা জানতে পারতাম অন্য কোনো গ্রহে প্রাণের বসবাস আছে অন্য কোনো গ্রহে আমার মনে হয় না কোনো প্রাণের অস্তিত্ব আছে